আমি মূলত তেমন খুব একটা কুসংস্কার মেনে চলি না তবে খাবার খাবার আগে আমি কিছু জিনিস মেনে চলি যেমন যে কোনও খাবারের পূর্বে অল্প জলগ্রহণ করি খেতে খেতে কোনওরকম জলপান না করাই বাঞ্ছনীয় এবং খাবার খাওয়ার প্রায় এক ঘন্টাখানেক পর কিছু পরিমাণ জলপান করা উচিৎ খাবার খাওয়ার সময় তেমন কোনও কুসংস্কার পালন করি না কিন্তু খাবারের থালা থেকে প্রথম কিছু পরিমাণ একটু খাবার নিয়ে আমি আমার থালার পাশে রেখে দিই যা আমাদের পূর্বপুরুষকে উৎসর্গ করে বলে করা বলে করা হয় বলে মনে করা হয়